হ্যালো সুইগি থেকে কথা বলছেন আপনি একটা খবর দিতে পারবেন কিছু দিন আগে গড়িয়াহাটে কোষে কষা হোটেল খুলেছে সেটা কি ভালো মানে খাবার ভালো দেন আচ্ছা ও আচ্ছা তাহলে রেটিং কেমন রেটিং কেমন আছে ও আচ্ছা চার তাহলে তো ভালোই আসলে ওইখান থেকে আগে কোনো দিন খাবার অর্ডার দিই নি তার জন্যই তাহলে দাদা আমাকে এক প্লেট চাউ এক প্লেট ফ্রায়েড রাইস আর দুই প্লেট চিলি চিকেন ওখান থেকে এনে দিন হ্যাঁ একটু তাড়াতাড়ি আনবেন হ্যাঁ রাখছি তাহলে